মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের নৌকা ব্যবহার করা হয় যারা নদীতে মাছ ধরে তারা ডিঙি নৌকা মানে তুলনামূলকভাবে ছোটো হয় সেই নৌকা ব্যবহার করে আবার যারা সমুদ্রে যায় তাদের জন্যে একটু বড় নৌকা ব্যবহার বড় নৌকা ব্যবহার করে কারণ সেখানে যেহেতু প্রচুর পরিমাণে ঢেউ হয় জলোচ্ছ্বাস হয় যখন তখন সেক্ষেত্রে তারা একটু বড় নৌকা ব্যবহার করে আর যারা একেবারে গভীর সমুদ্রে যায় তার তারা ব্যবহার করে ট্রলার সেটা উপযুক্ত পরিমাণে প্রচুর বড় হয় তার মধ্যে যথাযথ পরিমাণে মানে রেস্টরুম কিচেন তারপর লাইট সব কিছুই থাকে কম্পাস এই এগুলো ট্রলারের মধ্যে থেকে থাকে যেহেতু যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তারা চার পাঁচ দিন থাকে সেখানে গভীর সমুদ্রে থেকে মাছটা ধরে ওখানে রিজার্ভ রিজার্ভ করার জন্য মানে ট্রলারে একটা নিচে একটা জায়গা থাকে সেখানে তারা মাছগুলোকে রেখে দেয় রাতে শোবার জন্য রেস্টরুম আছে কিচেন আছে সব কিছু সেখানে থাকে বিভিন্ন জায়গায় মানে মাছ ধরার জন্য বিভিন্ন এর জন্য ও এরা একে অপরের থেকে আলাদা ছোটো যখন আমরা ছোটো নদীতে যাচ্ছি তখন আমাদের ছোটো নৌকা বড় নদীতে গেলে বড় বড় সমুদ্রে যত আমরা উপরের মানে লেভেলে যাচ্ছি তত আমাদের বড় জিনিস দরকার আমি আমি বিশেষত আমার পার্সোনালি কোনো নৌকা নেই কিন্তু যদি হয়তো থাকত তাহলে খুব ভালো হতো